হ্যাঁ আমরা বিদ্যুতের উপর নির্ভর করি না এটা ঠিক এবং কারেন্ট থাকলে খুব ভালো হয় এবং কারেন্ট না থাকলে আমাদের যেসব অসুবিধাগুলো হয় যেগুলো হলো কারেন্ট চলে গেলে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করি যেমন যারা আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের ব্যবহার করার জন্য আমাদের ল্যাম্প আছে মোমবাতি আছে আমরা এগুলো ব্যবহার করি যখন কারেন্ট চলে যায় তখন আমরা এগুলো ব্যবহার করি আর যাদের যাদের হয়তো একটু ভালো আছে টাকা পয়সা তারা তাদের ইনভার ইনভার্টার তারা ব্যবহার করে তাদের বাড়িতে হয়তো আছে আমি বলতে পারবো না ঠিক আমরা যেভাবে ব্যবহার করি কারেন্ট কারেন্ট তো সব সমময় থাকি না কারেন্ট চলে যায় কারেন্টের ওপরে আমরা নির্ভর করি ঠিকই কিন্তু কারেন্ট চলে গেলে আমরা যেটা করি আমাদের বাড়িতে ল্যাম্প আছে ল্যাম্পের ভিতরে কিরোসিন তেল দিয়ে সেটা আমরা জ্বালাই এবং সেটা আমাদের ঘর সারা ঘর আলো করে দেয় আমাদের ল্যাম্পেতে খুব ভালো ইয়ে হয় আর কারেন্ট যখন থাকে তখন তো আমাদের খুব ভালো হয় কারেন্ট চলে গেলে আমরা এই ল্যাম্প হয়তো মোমবাতি দোকান থেকে কিনে আনি কিনে এনে আমরা মোমবাতি ব্যবহার করি এবার যাদের বাড়িতে ইনভার্টার আছে তাদের তারা বলতে পারবে ইনভার্টারের কী কাজ হয় আমাদের বাড়িতে তো নেই তাহলে আমরা সেই ইনভার্টার ওর নিয়ে কিছু বলতে পারবো না আমরা কারেন্ট থাকলে আমাদের লাইট ফ্যান সব কিছুই চলে আর যখন কারেন্ট চলে যায় তখন আমরা ল্যাম্প মোমবাতি এগুলো ব্যবহার করি আমাদের ঘরে এগুলোই আছে আমরা কারেন্ট চলে গেলে আমরা এগুলোই ব্যবহার করি